আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি লেখালেখি শুরু করেছি আমার মনে আছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটার নাম ছিল রাখি অ্যাকচুয়ালি কবিতার মূল বিষয়বস্তু ছিল রাখী বন্ধন নিয়ে তো তারপর থেকে আরও এইভাবে কবিতা লেখা চলতে থাকে আর এখন আমার সংগ্রহে অনেকগুলো কবিতা আছে আমি যখন কোনো বিষয়বস্তু দেখি তখন আমার মাথার মধ্যে সেই বিষয়বস্তু নিয়ে লেখার কল্পনা এসে যায় যেমন আমার বেশি লেখা কবিতা প্রকৃতি নিয়ে আমি বর্ষা নিয়ে একটা কবিতা লিখেছিলাম এবং সেটা খুব সুন্দর হয়েছে কবিতাটা এরপরেও আবেগ নিয়েও অনেক কবিতা লেখা রয়েছে ভালোবাসা বিরহ সংস্কৃতি সমস্যা সব কিছু নিয়ে কবিতা লেখা রয়েছে একচুয়ালি যখন কেউ কবিতা লেখার চিন্তাভাবনা করে সাহিত্য চর্চা করে তখন সে সমাজে যা কিছু দেখবে সে তার চোখে একটু অন্যরকম লাগে এবং তার কল্পনায় বিষয়বস্তু হয়ে ওঠে আমার লেখা কবিতার একটা বিষয়বস্তু ছিল একটা ছেলের বাবা মারা গেছিল ছোটোবেলায় আর তার মা তাকে বড়ো করে সেই ছেলে বড়ো হয়ে এখন অনেক টাকা রোজগার করে তার মাকে সুখে রেখেছে এবং সে ঘোড়া কিনেছে রয়্যাল এনফিল্ড চড়ে গাড়ি চড়ে সেইগুলো সে অনেক কঠোর পরিশ্রম করে তৈরি করেছে এবং ওই কবিতার মধ্যে একটা মাকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে এবং মাকে দেখানো হয়েছে যে বাবা না থাকলেও একটা মা কীভাবে কঠোর পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করতে পারে এছাড়াও আমার বিরহ ভালোবাসা দুঃখ এসব নিয়ে অনেক কবিতা লেখা আছে আমার কৌশল বলতে যখন কোনো কবিতা শেখার চেষ্টা করি আগে কবিতাটার বিষয়বস্তু মনের মধ্যে কল্পনা করে নিই তারপরে সেই বিষয়বস্তুর উপরে ভিত্তি করে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লেখা শুরু করি